না আমি কোনো বাদ্যযন্ত্র বাজাই না তবে আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে আছে বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র বাজানোর যেমন তার মধ্যে হলো পিয়ানো গিটার ভোকাল বাঁশি ইত্যাদি পিয়ানো একটি সুন্দর এবং বহুমুখী বাদ্যযন্ত্র যা বিভিন্ন ধরনের সঙ্গীত তৈরি করতে ব্যবহার করা যেতে পারে গিটার একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র যা সঙ্গীতের বিভিন্ন ধরনের জন্য ব্যবহার করা যেতে পারে ভোকাল কন্ঠ একটি শক্তিশালী আবেগপূর্ণ বাদ্যযন্ত্র যা বিভিন্ন ধরনের সঙ্গীত তৈরি করতে ব্যবহার করা যেতে পারে এবং বাঁশিও একটি অপরূপ বাদ্যযন্ত্র যেটির আওয়াজ শুনে আপনার অনেক কিছু মনের পরিবর্তনও হতে পারে আমি ভবিষ্যতে বাদ্যযন্ত্র বাজানো শিখতে খুবই আগ্রহী তবে এই কটির মধ্যে আমার যেইটি সব থেকে ভালো লাগে সেটি হলো গিটার আমি অনেক স্টেজ অনেক লাইভ শোতেই গিটার বাজানো দেখি আমি একবার গিটার বাজানো চেষ্টাও করছিলাম আমার একটি বন্ধুর গিটার নিয়ে কিন্তু আমি সেটা ঠিকঠাক বাজাতে পারি নি তবে আমার অনেক দিন অনেক ছোটোবেলা থেকেই ইচ্ছা যে আমি বড়ো হয়ে গিটার বাজানো শিখবো এবং আমি আমার বাবা মায়ের সাথে আলোচনাও করি এই বিষয়টি নিয়ে এবং তারাও আমাকে বলেছেন যে বড়ো হয়ে আমাকে একটি গিটার টিউটরের কাছে ভর্তি করবে এবং আমার গিটার বাদ্যযন্তটি সব থেকে বেশি ভালো লাগে কারণ এটি অন্য কোনো বাদ্যযন্ত্রের থেকে অনেক ভালো কারণ এটি একমাত্র শুধুমাত্র গিটার বাজিয়েই যে কোনো আপনি গান গাইতে পারেন এবং আমার গিটারটি সব থেকে বেশি ভালো লাগে আর আমি বিশ্বাস করি যে বাদ্যযন্ত্র বাজানো একটি সৃজনশীল এবং আনন্দদায়ক জিনিস আমি মনে করি যে এটি আমাকে অন্যদের সাথে সংযোগ স্থাপন করতেও সাহায্য করবে এবং একটি অন্য রকম আবেগ প্রকাশ করার উপায় প্রদান করবে